হ্যালো হ্যাঁ আরে প্রদীপ ভাই হ্যালো হ্যাঁ আরে ভাই ফোন কী করবো বলতো এই যা ঠিক যা বলেছ এই যা ধাপে ধাপে যা বাড়িয়ে দিচ্ছে ফোনের একদম রিটায়ার লোক তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এ আর আমরা তো রিটায়ার ফ্যামিলি ম্যান ওই ফোনের রিচার্জ কোম্পানিগুলো খুশি মতো বাড়িয়ে দিচ্ছে মোনোপলি হয়ে যাচ্ছে করার মতো হ্যাঁ অন্তত যা হোক আমাদের গভমেন্ট থেকে ওকে ট্রাই কোনো ব্যবস্থা নিচ্ছে না মাথা খারাপ হয়ে যাবে সেই এ তো সেই অবস্থা তারপরে আগে একটু নেট ফেট চালাতাম সে এখন তো সে মানে নেই আর এখন তো কম্পালসারি নেট নিতেই হবে তুমি না নিয়েও করবে না আবার যে ইম আর আমার তো কল এখন কম হয় এবার ইমারজেন্সি দরকারে যে একটু ভরে রাখবো আগের মতো যখন কথা বলবো শেষ হবে সে উপায় নেই তুমি যাই ভরবে আঠাশ দিনে কথা বলো না বলো শেষ এতে তো অপচয়ও হচ্ছে

হ্যাঁ এতো পুরো একা এ হয়ে গেলো আর বাড়িতে তো শালা চারজনার চারটে সিম মাথা খারাপ কা প্রত্যেক দিনই রাখতে হবে এমন অভ্যাস হয়ে গেছে যে যার যাই হোক কী আর তোমার তোমার তোমার বাড়িতে কতোগুলো সিম আছে হ্যাঁ এ আমারটা এবারে বন্ধ করে দেবো বউয়েরটা তো ওর লাগবে মে মেয়েরটা লাগবে শাশুড়িরও লাগবে আর কী করা যাবে এবার আমারটা তুলে আর আচ্ছা আর তুমি নাও কতো করে মারো মিনিমাম বাবা আর আমি তো প্রত্যেক মাসে মাসে ওই আঠাশ দিনের মিনিমামটা মেরে যাচ্ছি একশো নিরানব্বই করে তাও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ না যা আছে কপালে কি যত দিন হ্যাঁ ওই এবারে একটুখানি হেঁটে গিয়ে আর দে দেখা করে কথা বলে আসতে হবে আর কি কষ্ট করে ঠিক আছে রাখি অ্যাঁ হ্যাঁ